পরিবহন ব্যবস্থা আমাদের জীবনযাত্রার মানকে ভীষণভাবে প্রভাবিত করেছে এখনকার দিনে যে কোনও জায়গায় যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থা খুবই খুবই জরুরি একটা জিনিস অফিসে গেলে পরিবহন ব্যবস্থা দরকার হয় ঘর থেকে বেরিয়ে কোথাও ঘুরতে গেলে সেখানে পরিবহন ব্যবস্থা আমাদের দরকার হয় এখনকার দিনে পরিবহন ব্যবস্থার মান অনেক উন্নত হয়েছে যেমন অটো বাস রিকশা ট্রেন মেট্রো এইগুলি নানানভাবে আমাদের পরিবহন ব্যবস্থায় সাহায্য করে আগেকার দিনে পরিবহন ব্যবস্থা এত উন্নত ছিল না গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এসব চলতো এখনকার দিনে সেই তুলনায় অনেক উন্নত হয়েছে যত দিন যাচ্ছে পরিবহনের পরিবহন ব্যবস্থা আরও উন্নত হচ্ছে আগে এক জায়গা থেকে অন্য জাগায় যেতে গেলে অনেক সময় লাগতো এখন বাসে অটো করে গেলে তার থেকে ভালো অটো করে গেলে যা সময় লাগে বাসে করে গেলে তার থেকে একটু কম সময় লাগে মেট্রো করে গেলে তার থেকে আরও কম সময় লাগে তারপরে এখনকার দিনে এরোপ্লেন ব্যবস্থাও খুব উন্নত হয়ে গেছে আগেকার উন্নত মানের আমাদের ট্রেন চলছে রাজধানী এক্সপ্রেস এইগুলো যেগুলো কিনা খুব সময়ে আমাদের এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে দেয়

এই জন্য নতুন পরিবহন ব্যবস্থা আমাদের খুব ভীষণভাবে প্রভাবিত করেছে